হ্যা হ্যালো এই যে বসে আছি বল

হ্যাঁ না শুনিনি শুনছি তোর কাছ থেকে বল

হুম হুম হুম আচ্ছা হ্যাঁ হুম ও হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝলাম হ্যাঁ হ্যাঁ যে হারে পরিবেশ দূষণ হচ্ছে হ্যাঁ দেখছি আমিও তাহলে জোগাড় করি কিছু তুইও জোগাড় কর করে তাহলে একসঙ্গে যাবো দুজনে হ্যাঁ গিয়ে আমাদেরকে কিন্তু জিততে হবে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ আমিও তো দেখছি সেটাই সব সময় হ্যাঁ সব সব জায়গায় তো সেটাই হচ্ছে হ্যাঁ সব জায়গায় যেটা হচ্ছে সেটাই সেটাই আমাদের তুলতে হবে হ্যাঁ হ্যাঁ তুই গুগল থেকে কিছু সার্চ করে নে সার্চ করে বের কর আমিও কিছু সার্চ করি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নোটসগুলো তৈরি করি নোটসগুলো তৈরি করে নিয়ে তারপরে ভালো পয়েন্ট পয়েন্টগুলো লিখে নিয়ে তারপরে যেতে হবে

হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবভাবেই তো পরিবেশ জল থেকে সমস্ত জিনিস তো সব কিছুই নোংরা হয়ে গেছে এখন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একসঙ্গে দেখা করে নেবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে দুজনে একসঙ্গেই যাবো হুম ঠিক আছে হ্যাঁ রাখছি